আপনারা একটা খুব নামী সংস্থা এবং সেই বুঝে আপনাদের আমি অর্ডার দিয়েছিলাম একটা শাড়ি সেই শাড়িটি আমার পঁচিশ তারিখ আসার কথা ছিল আজকে হয়ে গেলো তিরিশ তারিখ আপনাদের আমি বিশ্বাস করে অনলাইন পেমেন্টের দ্বারা আমি বুক করেছিলাম কিন্তু আমার তিরিশ তারিখেও আমার জিনিসটা এলো না আজকে আমার বিয়েবাড়ি আমি কীভাবে যাবো আপনি আমাকে বলুন কারণ আজকেই সেটা উপহারের জন্যই আমার দরকার ছিল আপনি যদি আজকে দিতে পারেন খুব ভালো না হয় আপনি আমাকে টাকা ফেরত দিয়ে দেবেন যে টাকাটা আমি অনলাইন পেমেন্ট করে শাড়িটা বুক করেছিলাম আপনার এত ভালো এত দামী এত নামী সংস্থা হয়ে যদি এরকম করে বিশ্বাসঘাতকতা করেন সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষরা কি করে আপনাদেরকে বিশ্বাস করব সেটা প্লিজ একটু বলে দেবেন এরকমভাবে ব্যবসা করা যায় না কোনোদিনও এরকমভাবে ব্যবসা করা যায় না আমি আপনাদের ওপর বিশ্বাস করে এদ্দিন ঘরে বসেছিলাম যে না আপনাদের উপহারটা চলে আসবে আমি সেটা নিয়ে বিয়েবাড়িতে যাব আপনারা এখনও সেটা দিতে পারেন নি সেটা কীভাবে এবার আমি কী করব আপনারা আমাকে বলে দিন